আমি তো পেশাদার সাঁতারু নই তাই সাঁতারের কোনো কৌশল আমি জানি না তবে গ্রাম বাংলার গৃহবধূ তো পুকুরে স্নান করতে যাই যেরকম সকলেই সাঁতার কাটে আমি সেভাবেই সাঁতার কাটি এছাড়া আমার আর সাঁতারের কোনো কৌশল জানা নেই বাচ্চারা যারা বাচ্চারা তারা অনেক রকমভাবে ডুবে ডুবে সাঁতার কাটে কত রকমভাবে কাটে কিন্তু আমরা মেয়েরা এত বছর বয়েসে এসে ওই রকমভাবে সাঁতার কাটা আমাদের পক্ষে তো সম্ভব নয় বা এর আগেও ওরকম কোনো কৌশল জানাও নেই যতটুকু সাঁতার শিখেছি ছোটবেলায় বাবার কাছ থেকে শিখেছি বাবা ছোট যখন ছিলাম তখন পুকুরে স্নান করাতে নিয়ে যেত তিনি শিখিয়েছেন যে কীভাবে সাঁতার কাটতে হয় এছাড়া বিশেষ কোনো সাঁতারের কৌশল আমার জানা নেই আমি তো আর পেশাদার সাঁতারু নই